হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ আসলে আমি তোমাদেরকে ডেকেছিলাম বলতে ওই স্কুলের যে নতুন সবকিছু সার্কুলার এসছে তো তো সেই নিয়ে কথা বলার জন্য ডেকেছিলাম আপনাদেরকে হ্যাঁ ও স্কুলে ইন্সট্রাকশন চলে এসছে ওইগুলোই তো ওইগুলোর জন্যই তোমাদেরকে আপনাদেরকে ডাকা তো এবার আপনাদের তো ধরুন ওই সেই হিসেবে তো পড়াতে হবে ক্লাসগুলো সেভাবে নিতে হবে তো আপনারা কিভাবে কী ভাবছেন তো সেটা বললে ভালো হতো সেমিস্টার সিস্টে সেমিস্টার হ্যাঁ হ্যাঁ ওটাই দিয়েছে আর হ্যাঁ আর প্রজেক্টরও এসেছে স্কুলে তো প্রজেক্টর হিসেবেও তো পড়াতে হবে এমনি ধরো ধরুন এখন হ্যাঁ প্রজেক্টরে হুম প্রজেক্টর চলে এসেছে স্কুলে এবার নিজেদের মধ্যে ওগুলো রেডি করে তারপর রেডি করে এবার ক্লাসগুলো নিতে হবে তাহলে ক্লাসগুলোও ডিভিশান করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে তোমরা সবাই মিলে আসো পরের দিন দিয়ে ওখানে তো হ্যাঁ একদম ঠিক আছে